হ্যালো এটা কি ওলা ক্যাব সেন্টার আমি একটা ক্যাব বুক করতে চাই যেখানে আমার বাবা মা এবং পরিবারের সমস্ত সদস্যরা অন্য শহরে থাকে সেখান থেকে তারা আসবে তাদেরকে আনার জন্য একটা ক্যাব আমার দরকার আপনাদের কি একটা ক্যাব ফ্রি আছে তাহলে বলুন আমি একটা বুক করতে চাই হ্যাঁ আমার পরিবারে মাত্র চার জন সদস্য রয়েছে বাবা মায় দিদি এবং জামাইবাবু আসবে হ্যাঁ আমি ফাঁকে থাকি অসুবিধা নেই হ্যাঁ কালকে কালকে ক্যাবের দরকার রয়েছে যাত্রাপথটি হল কলকাতা থেকে সাঁকরাইল অব্দি আসবে হ্যাঁ হ্যাঁ বাবার ফোন নম্বরটা নিন হ্যাঁ ছিয়ানব্বই উনআশি একষট্টি আটতিরিশ পঁয়তাল্লিশ হ্যাঁ হ্যাঁ বাবাকে কল করলে অবশ্যই পাবেন হ্যাঁ কালকে এগারোটার সময় বেরোবে হ্যাঁ বলছি কত টাকা লাগবে সেটা একটু যদি বলেন তাহলে খুব ভালো হয় হ্যাঁ না না দাদা একটু বেশি হয়ে যাচ্ছে পাঁচশো টাকা হ্যাঁ পাঁচশো টাকা করুন না দাদা আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই হ্যাঁ পাঁচশোর মধ্যে করে দিন ঠিক আছে ঠিক আছে পাঁচশো করে দেবেন হ্যাঁ থালে কাল এগারোটার সময় আসুন কল করে নেব সকাল বেলা ক্যাবটা কনফার্ম হয়েছে না কি এসএমএস আসবে তো না কি আচ্ছা ঠিক আছে এস এম এস করে দেবেন ঠিক আছে ধন্যবাদ রাখছি